হ্যাঁ বলছি চা দোকানদার বলছো তো এটা কতোক্ষণ খোলা থাকে হ্যাঁ আপনার দোকানের চাটা খুব সুস্বাদু তো মাঝে দোকানটা খুব বন্ধ ছিলো কেন অনেক দিন তো বন্ধ ছিলো হ্যাঁ দেখছি তো দোকানটা এখন বেশ বড়ো সড়ো হয়েছে

হ্যাঁ দোকানে এখন অনেক ভিড় থাকে দেখি তো তা আপনি নিজে সব সময় দোকানে থাকেন

হুম যে কোনো কাজের সূত্রে বলো আর নিজের দোকান বলো একটু টাকা ইনভেস্ট করে নামলে তবে তো সে জিনিসটা ভালো হয়

হ্যাঁ চা রাখলে হবে না চায়ের সঙ্গে আরও অনেক কিছু রাখুন তাহলে দোকানটা আরও বাড়বে হ্যাঁ হ্যাঁ রাস্তার ওপর দোকান সকালের একটু টিফিন টিফিন রাখলে তবু কেউ যেতে পারে ঠিক আছে আমরা তাহলে এই সন্ধেবেলায় অনেকেই যাবো চা খেতে আচ্ছা রাখছি